হ্যাঁ আমাকে তো অনেকবারই বাংলা থেকে ইংরিজি বা হিন্দি ভাষায় মানে যেটা সাধারণত আমরা জেনে থাকি বা জানি আমি করতে হয়েছে কারণ অনেকেই তো বাংলা ভাষাটা বোঝেন না যে হিন্দি বোঝে তাকে হিন্দি ভাষা ট্রান্সলেট করে আমাকে কথাটা বলতে হয়েছে বা লেটারটার পাঠাতে হয়েছে আর ইংরিজি যে বোঝে তাকে আবার ইংরিজি ভাষায় বলতেও হয়েছে এবং তাকে লিখে বোঝাতেও হয়েছে যে যে ভাষাটা বোঝে আর কি তাকে সেই ভাষাতেই আমাকে অনুবাদ করে বোঝাতে হয়েছে তার জন্য আমার অভিজ্ঞতা ভালোই ছিল এবং আমার ওপর দিকে যেই ব্যক্তি ছিলেন তারও অনেক সুবিধা হয়েছে আমার সঙ্গে কোঅপারেট করার জন্য সেও বুঝেছে আমিও বুঝেছি এবং তারও কাজটা হয়েছে আমারও কাজটা হয়েছে আমাদের দুজনেরই খুব সুবিধা হয়েছে এবং দুজনেই আমরা খুব মানে দুজনেই দুজনের উপর খুব ফেথফুল আর কি আর কি ব্যাপারটা